সম্প্রদায়গুলিতে মাংস দুগ্ধজাত এবং অন্যান্য প্রাণীজ পণ্য সরবরাহের কারণে বিভিন্ন পশু পালন কৃষি এবং খাদ্য নিরাপত্তায় বহু অবদান লক্ষ করা যায় বিভিন্ন পশুপালন কৃষি ও খাদ্য নিরাপত্তায় এই ধরনের সম্প্রদায়গুলিতে মাংস এবং দুগ্ধজাত অন্যান্য প্রাণীজ পণ্য সরবরাহ করার ফলে আগের থেকে অনেকটা উন্নত হয়েছে আর এই এলাকায় বহু সংখ্যক মানুষ এই ব্যবসার সাথে জড়িত হচ্ছে কারণ এই ব্যবসার করার ফলে তাদের অনেকটা সুবিধা হয়েছে এবং তারা অনেকটা লাভবানও হয়েছে সেই জন্য তারা এই ব্যবসার সাথে জড়িত এটা আরও ভালো করা যায় সেক্ষেত্রে আরও অনেক অনেক রকম উন্নত মানের দুগ্ধজাত মাংস এবং প্রাণীজপণ্য সরবরাহ করতে হবে ফলে এটা আরও পণ্য সরবরাহ করার ফলে এই ব্যবসাটা আরও উন্নত হবে এবং এতে মানুষ অনেকটা লাভবানও হবে